আঁকা মানুষের জীবনের বহু উপকার করে আঁকা মানুষকে শৃঙ্খলা বোধ শেখায় মানুষকে ধৈর্যশীল হতে সাহায্য করে আর সবচেয়ে বড়ো সাহায্য করে সেটা হচ্ছে মানুষের মনের প্রসারতা এই আঁকার জন্য মানুষের মনের প্রসারতা বহুগুণ বৃদ্ধি পায় আমি আমি এক যে শিল্পী হিসাবে আমি অনেক কিছু এই আঁকার মাধ্যমে শিখতে পেরেছি প্রথম আমি আমার জীবনে শৃঙ্খলা বোধটা পেয়েছি সাংগঠনিক দক্ষতা পেয়েছি এবং সৃজনশীলতা পেয়েছি